আমি পুরুলিয়া থেকে দূর্গাপুর পর্যন্ত একটা গাড়ি ভাড়া করতে চাই এবং দুর্গাপুর পৌঁছে আমি টাকাটা ক্যাশে দিতে চাই ক্যাশে দেওয়া যাবে কিনা আমি সেটা জানতে চাইছি